গ্রামের দিকে বেশিরভাগ সাপ বেরোয় এবং পোকা মাকড়ও বেরোয় কারণ সাপ যেহেতু মাটির গর্তে থাকে আর কলকাতার দিকে তো তেমন মাটি থাকে না আর তাই গ্রামের দিকেই বেশি সাপ আর পোকা মাকড় দেখা যায় যেখানে বেশি ঝোপঝাড় থাকে সেখানে পোকামাকড় বেশি থাকে সুতরাং গ্রামের দিকে মানুষের উচিত এসবের কামড় থেকে রক্ষা পাওয়ার জন্য প্রথমে পোকা মাকড় থেকে বাঁচার জন্য ঝোপঝাড় যাতে না হয় চারিদিকে জল জমে না থাকে এর জন্য আমাদেরকে চারিদিকটা পরিষ্কার পরিছন্ন রাখতে হবে প্রকৃতিটাকে সুন্দর পরিচ্ছন্ন রাখতে হবে জঙ্গলগুলো কেটে দিতে হবে কোথাও জল জমতে দেওয়া যাবে না কোথাও বন জঙ্গল জমতে দেওয়া যাবে না যাতে পোকামাকড় বাসা না বাঁধতে পারে ঠিক ঘরেও ওরকম ঘরটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে পোকা মাকড় বাসা না বাঁধতে পারে এবং তার জন্য আমাদের বাইরে সাবধানতা অবলম্বন করার জন্য বাইরে চটি পরে হাঁটতে হবে রাত বেরাতে লাইট নিয়ে ঘুরতে হবে যাতে কামড়ে না দেয় এবং সাপের গর্তের কাছাকাছি না যাওয়া যাতে সাপ কামড়ে না দেয় এই উপায়গুলো আমাদের নিরাপদ থাকতে সাহায্য করে